না মাছ ধরতে গিয়ে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু আমার চাচার সাথে একবার আমি নদীতে গিয়েছিলাম নদীতে তখন তখন মানে জোয়ার ছিল আর তখন আকাশে মেঘলা করেছিল ঠান্ডা হালকা বাতাস বইছিল আস্তে আস্তে আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হতে থাকল তার পরে এ মানে মেঘটা কালো হয়ে আসলো ঝোড়ো হাওয়া বইতে থাকল নদীর মানে নৌকো ডুবোডুবো ভাব হতে মানে দুলতে থাকল তখন আমার খুব ভয় লাগছিল কিন্তু তার পরে আমার চাচা মানে নৌকা চালিয়ে আস্তে আস্তে আস্তে ঘাটের ধারে এনেছিল তার পরের থেকে আমার আর কোনো সম্মুখীন হতে হয়নি আর কোনো মানে ঝড়ের সম্মুখীন হলে সেরকমই সেরকমই ইয়ে নেই আমরা শহর এলাকায় বাস করি তাই নদী নদী সেরকম নেই আর মাছ ধরতেও যাই না আমাদের পুকুর বা কিছু নেই আর কী করে বলব সেইভাবে আর সম্মুখীন হতে হয়নি আর